ভারত খুবই একটা অন্যতম দেশ যেখানে আমাদের সংস্কৃতি ঐতিহ্য খুবই আলাদা অন্যান্য দেশের থেকে আমাদের ভারতের সংস্কৃতি উন্নত এখানে বড়দের পায়ে প্রণাম করে আমরা আশীর্বাদ পাই আমাদের মধ্যে আলিঙ্গনের ব্যাপারটা সেভাবে নেই কিন্তু আমরা বড়দের পা ছুঁয়ে প্রণাম করে এক ধরনের শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা ভারতীয়রা মনে করি যে আমাদের মা বাবার সাথে থাকলেই আমরা স্বর্গ লাভ করি বিদেশে কিন্তু এই জিনিসটা নেই বিদেশের মানুষেরা আঠারো বছরের পরেই নিজের মা বাবার থেকে আলাদা হয়ে যায় ভারতীয় সংস্কৃতি অন্য দেশের তুলনায় খুবই উন্নত আমরা আমাদের কাজের সূত্রে বাড়ি থেকে কিছুটা দূরেও যদি থাকি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এসে আমরা মিলিত হই আমাদের একটা আত্মার মেলবন্ধন রয়েছে আমরা ভারতীয়রা ধর্ম বিভেদে নিজেদেরকে আলাদা করি না সমস্ত ধর্মের উৎসবে আমরা এগিয়ে আসি যেমন ঈদ ক্রিশমাস দুর্গাপূজা ইত্যাদি সমস্ত রকম উৎসবে আমরা মিলিত হই ভারতীয় সমস্ত উৎসবের পেছনে একটা গল্প রয়েছে তার উপর ভিত্তি করে আমরা সেই উৎসবটি পালন করি